হ্যাঁ স্বাস্থ্যখাতে দুর্নীতি সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে কারণ যখন আমার ঠাকুমার খুব শরীর খারাপ ছিল তো যখন ডাক্তার হসপিটাল নিয়ে যাওয়া হল তো সেখানে দেখি কী যে যারা হয়তো পরে এসেছে তারা আগে হয়ে যাচ্ছে তো পরে জানতে চাইলাম যে এটা কী করে হচ্ছে আমরা আগে এলাম আমমাদের হচ্ছে না আমরা আমাদের ভর্ত্তি করতে পারলাম না তো তারা পরে এসে কী করে ভর্ত্তি করছে তো পরে জানলাম যে দালাল মারফৎ তারা কিছু টাকা দিয়ে ভর্ত্তি করেছে তো আমার ঠাকুমার যা অবস্থা ছিল তো সেই কারণে আমাদেরকে সেই পথে বেছে নিতে হল তো সেইটা হওয়ার পর যখন ঘরে দিল তো সেখানে দেখি যে কোনো বেড ফাঁকা নেই নিচে পড়ে থাকতে হচ্ছে তো তার জন্যও আলাদা করে টাকা নিতে হচ্ছে টাকা দিয়ে তবে বেড নিতে হচ্ছে তো সেটাও করা হল এক সময় তো এমন হয়েছিল যে ওষুধের লাইনে দাঁড়িয়ে থেকেও যারা হয়ত আমরা পর অনেক পরে আছে তারা আগে চলে যাচ্ছে আবার হয়তো ওষুধটা যেই টাইমে দরকার সেই টাইমে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে ওই দালালের হাত ধরেই টাকা দিয়ে সেই জায়গায় যেতে হচ্ছে এবং ওষুধ নিয়েই তবে